হ্যাঁ রিয়া বলছি কী তোমাকে আমি ফোন করেছিলাম ওই সামনে যে ফোর্টিনথ্ নভেম্বর আসছে শিশু দিবস তো ওটা নিয়েই তোমাকে বো কথা আলোচনা করছিলাম যে স্কুলে কী কী প্রোগ্রাম হবে বা কী কী করাচ্ছ আমি যে ওটা নিয়ে আলোচনা করছিলাম তো তোমার কিছু প্ল্যান আছে এ ব্যাপারে না আমি যেমন একটা আমি আমার সেকশনে যেমন করেছি যে শিশু দিবস নিয়ে ওদেরকে একটা প্যার্যাগ্রাফ মানে শিশু দিবসের হিস্ট্রির ব্যাপারে প্যার্যাগ্রাফ নিয়ে লিখে আনতে বলেছি তো তোমার কি এগুলো আছে এসব হুম ভালো প্যার্যাগ্রাফের উপর প্রাইজও বিতরণ মানে ফার্স্ট প্রাইজ দেওয়া হবে ফার্স্ট সেকেন্ড থার্ড না ওটা অ্যাপ্রিশিয়েট আর মোটিভেট করে রাখার জন্য যে ওরা ভালো লিখছে তো তুমি কিছু করেছ এরকম হ্যাঁ হুম বলো

বলো বলো হ্যাঁ এটা ভালো করেছো ওদের আলাদা দিয়েছ আমি একটা টপিকসই দিয়েছি দেখি ওরা সবাই সামনে এসে শোনাবে আচ্ছা ঠিক আছে তাহলে সেদিনই এসে ক সব অনুষ্ঠানে করছি